পশ্চিমবঙ্গে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আলাদা আলাদা আলাদা আলাদা নির্ভরযোগ্য জায়গা সুনির্দিষ্ট করা হয়েছে যেমন ইনস্যুরেন্সের ক্ষেত্রে আছে আইআরডিএ ইনস্যুরেন্স রেগুলেটরি অথরিটি অব ডিপার্টমেন্ট এছাড়া রয়েছে সেবি সে সে সেন সেন্ট্রাল বোর্ড অব এক্সচেঞ্জ অব ইন্ডিয়া এইসব এদের এদের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের আর্থিক কে আর্থিক যে পরিকাঠামো প্রচণ্ড সুনির্দিষ্ট হয়ে আছে তাতে কি নাগরিকের সুরক্ষা ও সঞ্চয় খুব সুনির্দিষ্ট হয়ে থাকে